আমি টি ভিতে সংবাদ বিতর্ক অনুষ্ঠান দেখি সেটা হল ঘণ্টাখানেক সঙ্গে সুমন এই বিতর্ক অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের বক্তা থাকেন তাদের থেকে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য থেকে সত্যতা বুঝতে পারি এছাড়াও তাদের নানা যুক্তি তর্কের মধ্যে দিয়ে তাদের মতাদর্শ প্রকাশ পায় আমি একজন সংবাদ পাঠকের নাম বলতে পারি তিনি হলেন সুমন দে